হ্যাঁ বলুন ও তাইতো বটে যাই নি এখনো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখছি দেখছি দেখছি দেখছি একটু অপেক্ষা করেন দেখছি বলছি বলছি বলছি হ্যাঁ ওইগুলো খাতাটা নিয়ে তো দেখতো শ্রী মেডিক্যাল থেকে ফোন করেছে কুড়ি দিন আগে লিস্ট পাঠিয়েছে বলছে তোরা পেয়েছিস তাহলে এতদিন ধরে লিস্টটা পড়ে আছে কেন তোরা কী করছিস এতগুলো লোক রেখেছি তোরা মাল দিতে পারছিস না ওখানে ঝগড়া চ্যাঁচামেচি করছে ঠিক করে কাজ করবি তো এরকম করলে কী করে হবে এতদিন ধরে তোরা কাজ করছিস এরকমভাবে লিস্ট এসে গেছে কুড়ি দিন আগে আর তোরা চুপচাপ ঘুমিয়ে আছিস দেখ দেখি আছে কীনা স্টিওকে মাল আছে কিনা কবে দিতে পারবি কালকে দিতে পারবি হুম হ্যাঁ বলছি বলছি বলছি হ্যাঁ ঠিক আছে পেয়ে যাবি তো সব কালকে দিতে পারবি তো আচ্ছা হ্যালো ম্যাডাম কিছু মনে করবেন না আপনার লিস্ট পেয়েছি আমরা আজকে যে করিও পাঠিয়ে দেবো কালকে আপনি পেয়ে যাবেন হ্যাঁ